হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি বলুন আপনি কে বলছেন ও হ্যাঁ ওর রেজাল্টটা দেখলেন রেজাল্টটা কেমন হয়েছে আমি তো আমি তো সেটাই আপনাকে বারবার বলছিলাম যে ও ঠিক মতো পড়াশুনো করছে না একটু দেখুন ভালো করে হুম অনেক দিন ধরেই ওকে লক্ষ্য করছি ও ঠিক মতো পড়ছেই না হ্যাঁ সেটা আপনাকেও সেন্টারে আপনাকেও সেন্টারে এসে মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে যেতে হবে না আমি তো ওর হাতে বার বার বলে পাঠাচ্ছিলাম যে বাড়ি থেকে দেখা করতে আসতে বলবে ও তো ভয়ে বাড়িতে বলছে না এবার আমি হ্যাঁ আমি তো সেভাবেই পড়া দিই হ্যাঁ হ্যাঁ ওই দুটো বিষয়েই ও সব থেকে খারাপ আমি ওকে বারবার বলি বাড়িতে বাকি বিষয়গুলোর থেকে এ বিষয়গুলো একটু বেশি করে জোর দাও ও কোনো কথাই শুনতে চায় না আপনি একটু ভালো করে দেখান বাড়িতে ওকে বেশি করে সময় দিন সেরকম তো বলি ওকে তো মারধোরও করি এবার বেশি মারধোর করা ঠিকও না মারধোরও করি বকা ঝকাও করি আর আমি দরকার হলে ওদের প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাচটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি মানে সময়টা দেখি বেশি করে দেওয়া যায় না কি পরের পরীক্ষাটার জন্য না না আর স্পেশাল করে কিছু দেওয়ার দরকার নেই ওই ব্যাচেই আমি এক দিন আরও সময় বাড়িয়ে দিয়ার চেষ্টা করছি আর কি পড়াও বেশি করে দেবো আশা করছি এবারে হয়ে যাবে আচ্ছা সে আচ্ছা ঠিক আছে আমি নয় চেষ্টা করছি তারপরে দেখে বলবো কটা দিন আসুক না এখন পড়তে দেখি কেমন কি পড়ছে তারপরে দেখবো

হ্যাঁ দু দিন কি করছে ও দু দিন কি করছে দেখি হুম হুম ওটাই দেবো ওকে বাড়ির কাজটাই বেশি করে দিয়ে দেবো ঠিক আছে আমি এখন টিউশন পড়াচ্ছি তাহলে রাখুন আমি তারপরে ও আসলে ওর সাথে কথা বলছি হুম হুম